আমি চার পাঁচ মাস হওয়ার পরই গ্রামে যাই গ্রাম পরিদর্শন করি তবু তো হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা আরাম পাওয়ার জন্যও যাই আর সে গ্রামের শিক্ষা ব্যবস্থা যেটা অনেক শিক্ষা ব্যবস্থা এখনও সেরকম ঠিক নয় উন্নত নয় গ্রামের ছেলে মেয়েরা হয়তো বইয়ের অভাবে বা কী খাতার অভাবে বা হয়তো ভালো স্কুল নেই সেই অভাবে হয়তো শিক্ষাটা তাদের হচ্ছে না তারা যাতে গ্রামের ছেলে মেয়েরা যাতে সেই শিক্ষাটা পায় তারা যাতে পড়াশুনা করে পড়াশুনা করে উন্নতি করতে পারে সেটাও একটু দেখি যাতে তাদের পড়াশুনার কোনো জিনিসের অসুবিধে না হয় আর গ্রামের রাস্তাঘাট এখনও অনেক গ্রামের রাস্তাঘাট আছে যেগুলো এখনও মাটির হ্যাঁ আছে যে সামান্য বৃষ্টি হলে হয়তো কাদা হয়ে যাচ্ছে তাদের চলা ফেরার অসুবিধা হচ্ছে সেগুলো যদি কিছুটা তাদের সুবিধা করতে পারি যতটা নিজের সামর্থ্য সেই হিসাবে এই উদ্দেশ্যে পরিদর্শন করা